ভারতের রাজ্যের কিছু জায়গা অবশ্যক জায়গাগুলি হলো আমাদের পাশে আমাদের রাজধানী দিল্লি সেখানে ঘোরার জায়গা লাল কেল্লা লাল কেল্লাতে আমাদের পুরাতন আমাদের ইতিহাস ঐতিহাসিক কিছু কিছু মুহুর্ত আসে সেখানে দেখার জন্য তারপরে আছে লাল কেল্লা

আমাদের ওখানে দিল্লিতেই আমাদের ইন্ডিয়া গেট যে আমাদের ভারতের ঐটা হচ্ছে একটা জায়গা যেমন আমাদের ভ ইন্ডিয়াতে যেমনাদের পেহচান তার নাম ইন্ডিয়া গেট আর আছে আমাদের সাউথের জায়গা সাউথ এরিয়া তোমার সেখানে অত ধার্মিক জায়গা সেখানে নানা নানান রকমের মন্দির আছে অনেক দেবস্থান আছে খুব ভালো ভালো মন্দির সেখানে আসে সেখানে ঘোরার জন্য যেমন আছে তামিলনাড়ুতে তোমার তিরুপতি বালাজীর মন্দির সেখানে নানান জায়গা থেকে লোকজন আসে সেখানে দর্শ দর্শন করার জন্য সেখানে জায়গাটা দেখার জন্য সেখানে অনুভব করার জন্য আর ওখানে আছে কন্যাকুমারী কন্যাকুমারী থেকে ওখান থেকে একটা সমুদ্র সমুদ্র পাশে ওখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে ঘোরার জন্য খুব ভালো লাগে সেখানে আর ওখান থেকে আছে তোমার সনাতন মন্দির আমাদের কর্নাটকে আর আছে অযোধ্যাতে আমাদের রাম মন্দির শ্রী প্রভু শ্রী রাম সেখানে নতুন মন্দির তৈরি হয়েছে মন্দিরটা এতো সুন্দরভাবে তৈরি করেছে দেখার মাত্রই তোমার চোখ দিয়ে জল চলে আসবে জায়গাটা খুব সুন্দর বানিয়ে আছে দেখার মতো আর সবচেয়ে মেন তো আমাদের শ্রী রাম প্রভুকে এমনভাবে বানিয়ে আসে একবার দেখলে দেখতেই থাকবে এহেন হৃদয় ভরে যাবে দেখতে দেখতে সেখানে নানান দেশ থেকে লোকজন আসছে তাকে প্রভু শ্রী রামকে দর্শন করার জন্য আমাদের মূর্তিটা এত সুন্দর ভাবেইও বানিয়েছে কী বলবো মন্দির ব বলে বোঝানো যাবে না আর ওখানে পাশেই আছে আমাদের হনুমান গড়ি প্রভু শ্রী রামের ভক্ত হনুমানজী যেমন তার নাম তেমন তার মন্দির তেমনই তার ভাবেও মূর্তি সেখানে নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসে তাকে পুজো দেওয়ার জন্য